আমার সঙ্গে থাকা জিনিসটি হলো আমার মোবাইল যেটি আমার খুব শখের এবং অনেক কষ্ট করেই আমাকে এটা কিনতে হয়েছিলো আমার কিছু অনেক সঞ্চয়ের টাকা বা স্টাইপেন্ড থেকে আমি পেয়েছিলাম সেগুলো থেকেই আমি এই মোবাইলটা কিনি যখন সবাইকে দেখতাম বা বন্ধুদের হাতে দেখতাম মোবাইল আছে তারা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব এগুলো দেখে তখন আমারও খুবই ইচ্ছা হতো যে আমিও করবো আমারও একটা ফোন থাকবে তারপরে আমি আস্তে আস্তে সেই একটা মোবাইল কিনলাম এখন কেনার ফলে এটা আমার সঙ্গে সব সময়ের জন্য থাকে এবং আমার অনেক উপকারে লাগে যেমন যেমন আমার কোনো রান্না করতে বা কোনো কিছু টিফিন বানাতে আমি যেটা পারি না সেটা আমি ফোন থেকেই করি করে সেটা বাড়ির সবাইকে দিই সেটাও খুবই একটা ভালো জিনিস যখন ধরুন বই কিনতে পাচ্ছি না বা লাইব্রেরি নিয়েই পাশে তখন আমি গুগুলে গিয়ে সেই জিনিসটা পড়ি সেটা আমার খুবই ভালো লাগে দেশ বিদেশের বিভিন্ন খবর আমি জানতে পারি কখন কোথায় কী হচ্ছে সাথে সাথে আপডেট দেয় অনেক কিছুই আমি জানতে পারি এবং রাস্তায় বেরিয়ে আমার রাস্তা চিনতে অসুবিধা হলে আমি ম্যাপের সাহায্যে রাস্তাটাও আমি চিনে চিনে যাই সেই ক্ষেত্রে আমার রাস্তায় বেরিয়ে হারিয়ে যাওয়া বা রাস্তা চিনে ফিরতে খুব একটা অসুবিধা হয় না ব্যাংকিংয়ের জন্য হাতে সব সময় হয়তো টাকা পয়সা থাকে না সেক্ষেত্রে রাস্তায় বেরিয়ে কোনো সমস্যায়ও খুব বেশি পড়তে হয় না যার ফলে এটা আমার খুবই উপকার মানে খুবই প্রয়োজনীয় জিনিস হয়তো আমি কলেজে আছি সেক্ষেত্রে বাড়িতে সবাই চিন্তা করছে মোবাইলটা আছে বলেই আমার সাথে তারা যোগাযোগ করতে পারে যে আমি কখন কোথায় আছি বা কলেজের স্যারেরা কখন কি নোট দেন বা টিউশনিতে কখন ছুটি আছে বা কোন দিন পড়াবেন স্যার বা কোন দিন আসবেন না আমি যদি কোনো কারণে টিউশানে যেতে না পারি নোটসগুলো আমি ফোনের সাহায্যে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাই বিভিন্ন সুযোগ সুবিধা এই ফোনের মাধ্যমে আমি পেয়ে থাকি এবং কে কোথায় যাচ্ছে বা কখন কী করছে কার কী সমস্যা হচ্ছে সব কিছুই এই ফোনের মাধ্যমে আমরা বা ফেসবুকের মাধ্যমে জানতে পারি যেটি খুবই ভালো জিনিস এবং এটি আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটি ছাড়া আমি একদমই থাকতে পারি না এবং সত্যিই এটা খুবই প্রয়োজনীয় জিনিস